শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার তরুণদের কাছে আজ সব কিছু চ্যালেঞ্জের মুখ হয়ে দেখিয়েছে কারণ তেনারা সব চ্যালেঞ্জ করছেন যে আমাদের এখানে যদি আরও একটু উন্নতির ব্যবস্থা থাকত সরকার যদি আমাদেরকে আরও একটু উন্নতি দিতেন টাকা পয়সা সব কিছুর ক্ষেত্রে আমাদের শিক্ষা দীক্ষা কর্ম সংস্থান ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না সব কিছুতেই আমরা সমানভাবে করতে পারতাম এই জন্য ব্লক লেভেল এবং কাউন্সেলিং ক্যাম্প স্কেচ সব কিছু থেকেই আমাদের অনুরোধ যে আর একটু যদি আমাদের এখানে তার তাপমাত্রাটা যদি বাড়িয়ে দেওয়া যেত যদি একটু টাকা পয়সা এবং সব কিছুই যদি রাখা যেত তাহলে কিন্তু আমাদের শিক্ষা কর্ম সংস্থান এবং সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় তরুণদেরকে আর চ্যালেঞ্জ করতে হতো না তারা এটাকে চ্যালেঞ্জ করে দেখাচ্ছে যদি আমাদের কাছে আজ অনেক কিছু টাকা পয়সার সুবিধা থাকত তাহলে আজকে আমাদের পূর্ব মেদিনীপুরকে আমরা আজ দেখিয়ে দিতাম আমরা পূর্ব মেদিনীপুরকে আরও উন্নত করতে পারতাম আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতাম